এ বিষয়ে আমার কোনো তেমন অভিজ্ঞতা নেই খেলাধুলা করার সময় যারা আহত হন বা দুর্ঘটনার সম্মুখীন হন তাদের জন্য একটা বিমা করা হয় যে তারা হয়তো পরবর্তীকালে একটা নাইট গার্ড বা ছোটো খাটো একটা চাকরি সামান্য একটা ময়নের চাকরি পায় ছোটো খাটো একটা বিমা বা ছোটো খাটো একটা চাকরির ব্যবস্থা করা হয়